আমার এলাকায় প্রধান উপভাষা হল বাংলা ভাষা এই ভাষাকে আমরা খুব গর্ব করি এবং শ্রদ্ধাও করি আর এই ভাষা সব জায়গায় প্রচলিত রয়েছে কিন্তু তারা কেউ এই বাংলা ভাষা বলতে পারে না একমাত্র বাঙালিরাই পারে এই বাংলা ভাষা বলতে এবং অন্যান্য রাজ্যেও অন্য ভাষা প্রচলিত রয়েছে যেমন ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডী ভাষা রাঢ়ী এবং বরেন্দ্রী ইত্যাদি ভাষা রয়েছে কিন্তু তারা এ বাংলা ভাষা বলতে পারে না কিন্তু বাঙালি হয়ে আমরা ওইসব ভাষা বলতে পারি এবং অন্যান্য দেশেও অন্য ভাষা প্রচলিত হচ্ছে যেমন হিন্দি ইংরেজি এবং ইত্যাদি ভাষা প্রচলিত রয়েছে কিন্তু আমরা বাইরের দেশেও ভাষা আমরা বলতে এ পারি অন্যান্য ভাষাও আমরা বলতে পারি কিন্তু অন্যান্য রাজ্যে এ বাংলা ভাষা যেমন তারাও যেমন বলতে এ পারে যেমন বাংলা ভাষা তারা যেমন শেখেনি এবং অন্য অন্য জায়গা থেকে আমাদের দেশে আসে এই বাংলা ভাষা শিখতেও আসে এই আসে অন্যান্য রাজ্য থেকে আসে